আমার সবথেকে প্রিয় রেসিপি হল বিরিয়ানি এবং এই বিরিয়ানি চিকেনটা আমার খুব ভালো লাগে এবং বিরিয়ানির যে মশলাটা থাকে সেটাও আমার খুব পছন্দের এবং এটি খেলে পেটটাও অনেকক্ষণ ভর্তিও থাকে